হ্যাঁ আমার পরিবারে কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে আজও পালন করা হচ্ছে যেমন জন্মাষ্টমী পুজো হয় আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় তো সেইটা কৃষ্ণের জন্মদিন শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীর পুজো করা হয় তো সেই দিন আমাদের বাড়িতে বেশ অনেক রকমের নাড়ু পাকানো হয় তিল নাড়ু খই নাড়ু চাল নাড়ু নারকেল নাড়ু এরকম সব কিছু নাড়ু পাকানো হয় এবং লুচি সুজি ফল উপকরণ মিষ্টি সব কিছু দিয়ে আমরা সন্ধ্যেবেলা সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলা পুজো দিই তো এই রীতি এইটা আমাদের অনেক দিন ধরে হয়ে চলেছে এখনও সেটা পালন হচ্ছে এবং বিবাহ যেমন বিবাহ হলে আমাদের এখানে আমাদের পরিবারে নিয়ম রয়েছে যে কুসুম ডিঙা হয় বিবাহ হলে যেটা হতে সকাল হয়ে যায় সেটা সবারই থাকে না কিন্তু আমাদের পরিবারে সেটা রয়েছে তো এরকমভাবে আমাদের এই উৎসবগুলো বছরের পর বছর ধরে এ হয়েই চলেছে দীর্ঘ বছর ধরে এবং আজও হয়ে চলছে আর ভবিষ্যতেও এটাই হয়ে চলবে কারণ এটা আমাদের পরিবারের রীতি সেই জন্য এটা হয়েই থাকে